আমাদের সংস্কৃতি রঙ্গোলি সূর্যকে জল দেওয়া সূর্যকে সকালে উঠে সূর্যকে জল দিয়ে সূর্য প্রণাম করলে সারা দিন খুব ভালো যায় কপালে কুমকুম এয়ো স্ত্রীরা স্বামীর মঙ্গলের জন্য কপালে সিঁদুর পরে পবিত্র সুতো পরা কোনো মন্দিরে গেলে সেখানে ভালো জামা ধোওয়া জামাকাপড় পরে সেখান থেকে ফিরে এসে হচ্ছে হাতে পবিত্র সুতো পরতে হয় মন্দিরে যাওয়া মন্দিরে গেলে আমাদের মন্দিরে যাই আমরা আমাদের মনস্কামনা জানানোর জন্য পুজো দেওয়ার জন্য ও হচ্ছে এবং রোজা রাখা হয় রোজা হচ্ছে হিন্দুদের এই হিন্দুদের নয় এটা মুসলিমদের আচার আর মুসলিমরা রোজা রাখে